আমি প্রচুর ছবি এঁকেছিলাম আগে ছোটো থেকে ড্রয়িং শিখছিলাম এবং ড্রয়িংয়ে ড্রয়িং করতে বেশি ভালোবাসতাম ছবি তো প্রচুর এঁকেছি তবে সেগুলোর মধ্যে একটা ভীষণ পছন্দের ছবি ছিল সিনারি সিনারি বলতে জঙ্গলের মাঝখানে চিতা বাঘ যাচ্ছে এরকম একটা সিনারি ছবি এঁকেছিলাম ছবিটা এতটাই সুন্দর হয়েছিলো যে আমি ডাবল ডাবল করেও এঁকেছিলাম ছবি তো প্রচুর এঁকেছি গাছপালার পশু পাখির একটা সিনারি গ্রাম্য দৃশ্য পরিবেশের দৃশ্য কাক জল খাচ্ছে এমন একটা দৃশ্য হ প্রচুর ছবি এঁকেছি তবে সেগুলোর মধ্যে একটা ভীষণ ইন্টারেস্টিং বা পছন্দের ছবি ছিলো আমার সেই ছবিটাই জঙ্গলের মধ্যে চিতা বাঘ দৌড়াচ্ছে এরকম সিনটা ছবিটা ভালোই হয়েছিলো এমনি মোম রঙ দিয়ে আঁকা ছিলো ছবিটা আর জল জল রঙ দিয়ে তুলি দিয়েও ছবি আঁকতাম আর মোম রঙ দিয়েও অনেকটাই এঁকেছি জল রঙ দিয়েও অনেকটাই এঁকেছি আর পেন্টিংও করেছি গ্লাস পেন্টিং ভীষণ ভালোবাসতামই এগুলো করতে ছোটো থেকেই শিখেছি ভালো লাগতো এইসব আঁকা আকি করতে ড্রয়িং শিখতে আরকটা আরেকটা ছবি কথা মনে পড়ছে ছবিটা ছিলো পেঁচা গাছে বসে আছে এই ধরনের ছবি হয়ে গেছি

সিনারি বাড়ি আছে বাড়ির পেছনে গাছ আছে পাহাড় দেওয়া ছবি এঁকেছি পাহাড়টা দূরে আছে দুটো ঘর আছে গাছপালা আবার দুটো ঘরের মাঝখানে রাস্তা বার করে দিয়েছি দুইদিকে নদী এভাবে প্রচুর ছবি এঁকেছি আর চিতা বাঘের ছবি সিনারি

কুকুর রাস্তার মছ দিয়ে হেঁটে যাচ্ছে একটা বুড়ো বাজারে বাজারের পাশে সবজি কেনাকাটা করছে এমন দৃশ্য

বেশ ইন্টারেস্টিং ব্যাপারগুলো ছবিগুলোই আঁকা হয়েছে এখন ঠিকঠাক মনে আসছে না ভালো লাগতো ছবি আঁকতে এবং আমার গর্ব হই এই ছবিটাই নিয়ে চিত বাঘ নিয়ে পেঁচা দু তিনটে ছবি আছে বেশি পছন্দের ছবিগুলো

জল রঙেও ছবি আছে তুলি রঙ দিয়ে মেঘ করেছে ওপরে মেঘের নিচে বাচ্চারা খেলাধুলা করছে এই ধরনের ছবি এগুলো